আমার অন্যান্য পেশার থেকে মাছ ধরা পেশাটা আমার খুবই আকর্ষণীয় লাগে কারণ মাছ ধরা যে জাল আমরা ব্যবহার করি পুকুরে টানি সেই টেনে নিয়ে এসে যকন সমস্ত মাছগুলোকে আমরা এক জায়গায় জালের মধ্যে আগলে রাখি সেই সময় মাছের যে একটা কোলাহল ঝটপটানি সেই জিনিসটা দেখতে আমার প্রচুর ভালো লাগে এছাড়া এ যে পুকুরে মাছ ধরি সেই পুকুরের পাড়ে যে সমস্ত পরিবারগুলি বসবাস করেন তারা এই মাছের ঝটপটানি এবং কোলাহল দেখার জন্য সবাই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কারণ সেই জন্যেই আমি এই মাছ ধরা পেশাটাকেই আকর্ষণীয় করে তুলেছি কারণ আমি অন্যান্য পেশায় আর যাই না আমি মাছ ধরার পেশা নিয়েই পড়ে থাকি